শিক্ষার সূচনা শুরুই হয় শিক্ষাকেন্দ্রগুলি থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম গবেষণা এবং উদ্ভাবন কেন্দ্রগুলি রয়েছে যে ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমভাবে যে শিক্ষাকেন্দ্রগুলি দৃষ্টিগোচর করতে পরি সেগুলোর মধ্যে প্রথমত দেখা যায় যে পুরনো সবচেয়ে বলা যেতে পারে যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তার সাথে সাথে নাম জুড়ে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয় এই দুটো বিশ্ববিদ্যালয় খুবই নামকরা একটি শিক্ষা কেন্দ্র বলে দেখা গিয়েছে আবার বিভিন্ন সরকারের পদক্ষেপ অনুযায়ী বিভিন্ন রকম শিক্ষা বিষয়ক যে সমস্ত বিভিন্ন উপস্থাপনাগুলো রয়ে এসেছে তার মধ্যে একটা আছে যেমন নীতি আয়োগ নীতি আয়োগকে ঘিরে নীতি আয়োগকে ঘিরে সমস্ত রকম শিক্ষা বিষয়ক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয় একটা শিক্ষার্থী কীভাবে তার জীবনকে বা তার শিক্ষার পরিধীকে বড় করে তোলার সমস্ত রকম পদক্ষেপ এই নীতি আয়োগে আমরা দেখতে পাই সেক্ষেত্রে নীতি আয়োগকে আবার থিঙ্ক ট্যাঙ্ক নামেও পরিচিত আবার বিভিন্ন রকমের যে বিজ্ঞানভিত্তিক বা প্রযুক্তি ভিত্তিক বিষয়গুলিকে আঁকড়ে ধরেই এই শিক্ষা ব্যবস্থাটা উন্নত হয়ে চলেছে এই এই সমস্ত শিক্ষাব্যবস্থাগুলো কে হাতে করে নিয়েই আমরা বিভিন্ন রকম বিষয়গুলোকে আলোড়ন সৃষ্টি করা যেতে পারে বিভিন্ন বিষয়ের উপর আবার পশ্চিমবঙ্গের যে সমস্ত বিশ্ববিদ্যালয় যে সমস্ত শিক্ষাকেন্দ্রগুলি রয়েছে সব সবকটাকে ঘিরেই পশ্চিমবঙ্গের একটা শিক্ষা ব্যবস্থার ভালো দিক বা ভালো জায়গা করে নেওয়া যেতেই পারে সেক্ষেত্রে অনেকটা বিষয় যেটা বেশি দৃষ্টিগোচর করে আমাদের যে বিভিন্ন রকম ক্ষেত্রে বা বিজ্ঞানভিত্তিক বা প্রযুক্তিভিত্তিক বিভিন্ন ক্ষেত্রেই শিক্ষার্থীদের নিয়োগ স্কুল থেকে শুরু করে বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেভাবে ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন রকম কাজকর্ম বা বিভিন্ন রকম আলোচনার বিষয়গুলো নিয়ে যে কাজ করে আসছে সেক্ষেত্রে পরবর্তী জায়গাতে গিয়েও একটা একটা বড় জায়গা করে নেওয়া যেতে পারে এই ক্ষেত্রেও একটা দৃষ্টিপাত করা দরকার আবার গবেষণার ক্ষেত্রে বলা গেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ের উপর এক একটা করে নিয়ে তাদের রিসার্চকে কাজে লাগিয়ে এক নতুন নতুন বিষয়গুলিকে তৈরি করার চেষ্টা করছে যেক্ষেত্রে মনে হয় যে আগামী প্রজন্মের জন্য এই ব্যবস্থাটার সুবিধাভাবে আগামী প্রজন্মরা ব্যবহার করতে পারে সেক্ষেত্রে আলোকপাত করা দরকার